খেলাধুলা করলে শরীর স্বাস্থ্য ভালো থাকে খেলাধুলা করা মানে ছোটা দৌড়া ছোটা দৌড়া করলে এমনিতেই শরীর স্বাস্থ্য ভালো থাকে তাই খেলা করলে মানসিক সুস্থতা বজায় থাকে